বিভিন্ন স্বাদের জন্য বা মুখের রুচির জন্য বিভিন্ন বিভিন্ন রান্না করা হয়ে থাকে এবং অনেক যত্ন সহকারে তা করা হয়ে থাকে তবুও কিছু কিছু ক্ষেত্রে সেটি আশানুরূপ নাও হতে পারে এর জন্য কি করা দরকার এর জন্য হলো এর জন্য যা করতে হবে তা হলো সেটি পুনরায় শুরু করা যেতে পারে যদি সেটি একদম সুরুচিসম্পন্ন না হয় বা কোনোভাবে তার স্বাদ পরিবর্তন করা না যায় তাহলে সেটিকে আবার তৈরি করা উচিত প্রথম থেকে কিন্তু এতে করে প্রচুর মানুষের খাবার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই অন্যান্য কোনো সৃজনশীলতা ব্যবহার করে সেটিকে তার স্বাদ পরিবর্তন করে সেটিকে অন্যান্য খাবাররূপে ব্যবহার করা যেতে পারে এর জন্য যেমন চিকেন সিদ্ধ থেকে চিকেন ভাজা বা ফ্রাই চিকেন করা যেতে পারে ফলে তার গুণগতমান বদলালেও খাবারটি নষ্ট হওয়ার প্রবণতা থাকে না